আমাদের অঞ্চলে আঞ্চলিক কিছু অনুষ্ঠান মেলা এই সব হয়ে থাকে দোলযাত্রা ও মাসে আমাদের ওখানে এক রাধা কৃষ্ণের মন্দিরের মেলা নামগান হয় ভোগ খাওয়ানো হয় আর তারা মায়ের পুজো হয় সেইখানে মেলা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয় ভোগ খাওয়ানো হয় রথযাত্রার মেলা হয় একটা বড় রথের বার করা হয় প্রায় এক সপ্তাহ মেলা থাকে উল্টো রথে তা শেষ হয় আমাদের এখানে জৈষ্ঠ্য মাসে জৈষ্ঠ্য মাসের প্রথম সপ্তাহে বিষ্ণু মন্দিরের পুজোও হয় মেলা হয় এক সপ্তাহ ধরে নানা অনুষ্ঠান ও মেলা চলেই চৈত্র মাসের শেষের দিনে চরক পুজো হয় ও গাজন মেলা হয়